নবজাত শিশুকে স্বাস্থ্যকর পরিবেশ দেওয়ার জন্য তার আশেপাশে যাতে যে ব্যাকটেরিয়াগুলো দেখা যায় না হাওয়ার সাথে মিশে থাকে সেরকম ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে যাতে দূরে রাখা যায় সেই ব্যবস্থা করতে হবে তার জন্য স্যানিটাইজার দেওয়া ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেমন ধুয়ো দেওয়া ধুঁয়া দেওয়া তো এই জিনিসগুলো করলে ব্যাকটেরিয়া হাত থেকে যেরকম বাঁচা যাবে মশাদের উপদ্রব থেকেও বাঁচে যাবে এছাড়া একটা সুস্থ পরিবেশ শিশুদেরকে দেওয়ার জন্যে আমাদের ফ্যামিলির যে সকল সদস্য থাকে তাদেরকে সুস্থ হওয়া দরকার তাদেরকে ভালো শিক্ষা দেওয়া দরকার শিশুদের শিক্ষাটা বাড়ির থেকেই শুরু হয় সেই জন্য সবার আগে ফ্যামিলি ম্যানদেরই শিক্ষিত হওয়া দরকার ভালো টিচার দেওয়া দরকার ভালো স্কুলে ভর্তি করা দরকার এই এই অভ্যেসগুলো যদি আরটা শিশুকে ছোটো থেকেই তৈরি করতে পারি তাহলে শিশুটি বড়ো হয়ে ভালো হবেই হবে শিশুদেরকে ভালো পরিবেশ দেওয়ার জন্য ছোটো থেকেই প্রস্তুতি নেওয়া দরকার শিশুটি যাতে খেলাধুলো করার জন্য ঠিক ঠাক পরিবেশ যায় সে সেদিকেও লক্ষ্য রাখা দরকার কারণ খেলাধুলা এমন একটা জিনিস শিশুর শ্বাস স্বাস্থ্য স্বাস্থ্য ও মনের বিকাশ ঘটে এই সব থেকে আমাদের খেয়াল রাখা উচিত